ঝাড়গ্রামের কিছু স্পট ঘুরতে যাওয়ার মধ্যে আমার সব থেকে মাথায় আসে বাচ্চাদের জন্য ডিয়ার পার্ক ডিয়ার পার্কটা হচ্ছে আমাদের এখানে ছোটো চিড়িয়াখানা যেটা বলে ডিয়ার পার্কের মধ্যে সব রকমের জন্তু আছে সব রকম বলতে মানে এটা বলবো না যে সিংহও রাখা আছে সিংহ রাখা নেই তবে মোটমাট সব রকমের জন্তু রাখা আছে বাচ্চারা গায় বা আমাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে আমরা তাদেরকেও নিয়ে যাই ওটা দেখাই তো ওইটা হচ্ছে আমাদের ঝাড়গ্রাম তো জানেনই যে চারিদিকে জঙ্গলে জঙ্গল তো জঙ্গলের জন্য ওটা প্রায় জঙ্গল কেটের মানে জঙ্গলটাকে কেটে ভেতরে একটা ছোটো রকম পার্ক করা হয়েছে আর কি এছাড়াও আছে চিল্কিগড় চিল্কিগড়ের কনকদেবী মাতা মন্দির কনকদেবী হলেন অ্যাকচুয়্যালি দুর্গা মন্দির দুর্গা ঠাকুরের মন্দির দুর্গার একটি অংশ বলা যায় যে ওখানে থাকে এটা হচ্ছে ডুলুং নদীর তীরে অবস্থিত ডুলুং নদী যেটা হচ্ছে আমাদের ইতিহাস তো সেরকমই ডুলুং নদীর তীরে কনক মন্দির এছাড়াও আছে ওখানে জঙ্গল প্রচুর জঙ্গল আছে শালবনের জঙ্গল ওখানে প্রচুর দেখা যায় শালকাঠও ওখান থেকে প্রচুর আসে তো আমি আমার অতিথিদেরকে নিয়ে জঙ্গল ঘোরাবো তাদেরকে তাদেরকে এই জায়গাগুলো ঘোরাবো এছাড়াও এখানে অনেক সুন্দর সুন্দর নদী আছে আমাদের ঝাড়গ্রাম থেকে কিছুটা গেলেই রামেশ্বর মন্দির আছে যেখানে সুবর্ণরেখা নদী থাকে সাইজে খুব বড়ো সুবর্ণরেখা তো আমি সেখানে গিয়ে নদীর জল নদী তাদেরকে দেখাতে চাই